আমাদের এলাকায় একটি জাতীয় উদ্যান রয়েছে যেখানে আমরা কচ্ছপগুলিকে সংরক্ষণ করে রাখি কচ্ছপ একটি প্রায় বিলুপ্তপ্রায় প্রাণী এই প্রাণীটিকে সংরক্ষণ করে রাখার জন্য পর্যাপ্ত জলাশয় উপযুক্ত গাছপালা এবং যেমন পরিবেশের প্রয়োজন সংরক্ষণের জন্য সেরকম পরিবেশ তৈরি করা রয়েছে এই জাতীয় উদ্যানটিতে কচ্ছপের সাথে সাথে আরও অন্যান্য প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয় এখানে প্রধান সংরক্ষিত প্রাণী হচ্ছে কচ্ছপ এই কচ্ছপ বিলুপ্তপ্রায় প্রাণী হলেও আমাদের জাতীয় উদ্যানে এটি সংরক্ষণ করে রাখা হয়েছে